আমাদের ভোরবেলা উঠে ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল খেয়ে নিতে হবে বাসি মুখে সেটা আমাদের খেলে অনেকটাই শরীর উপকার হয় এবং তারপরে আমাদের তারপরে আমাদের ব্যায়ামে যোগব্যায়ামে বসতে হবে প্রাণায়ামেও বসতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কি দশ থেকে পনেরো মিনিট বসতে পারেন বসার পরে আপনি তারপরে অন্যান্য যে ব্যায়াম ট্যায়ামগুলো আছে হ্যাঁ সেগুলো আপনারা করতে পারেন বজ্রাসন চক্রাসন তারপরে আরও ওই যে ব্যায়াম ইত্যাদি আছে ওই যোগব্যায়ামগুলো আপনারা নিয়মিত রুটিনে রাখতে পারেন ঠিক আছে না আমি আর কি আমি যেভাবে নিয়মিত রুটিন রাখি আর কি সকালে ব্যায়াম করি আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ব্যায়াম করি আর খাবার পরে একটা ব্যায়াম আছে যেটা করলে আপনার খাবার হজম হয়ে যায় এগুলোকে আগের কিছু যে মনীষীরা ছিলের তাদের কিন্তু তারা কিন্তু এই যোগব্যায়াম করে কিন্তু অনেক অনেক বছর না খেয়ে থাকতো এবং তারা তাদের শরীর কিন্তু কোনো অসুখ হতো না বা কোনো কিছু হতো না তারা কিন্তু ভালোই থাকতো এবং তারা কিন্তু তাদের শরীরকে খুব সুন্দরভাবে রাখতো এবং অনেক দিন বাঁচত তো যোগব্যায়াম করলে যোগব্যায়াম করলে মানে নিজের শরীর খুবই উপকার হয় এবং এই দুই টাইমই ব্যায়াম করলে ঠিক আছে সকাল আর সন্ধ্যা আরে করার দরকার নেই আর এমনিতে সিম্পিল কোনো ব্যায়াম করার দরকার মানে আর কোনো এই দুবারই করলে হবে আমি এই দুইবারই করি দিনে এইভাবে আমি যোগব্যায়াম করি